হ্যাঁ আমাকে একটু লেটেস্ট কালেকশন দেখান দেখি কানের দুলের

ওই তিরিশ হাজারের মধ্যে না বাইশ ক্যারেটের দেখান আচ্ছা দেখান ওইটা আচ্ছা আর কিছু থাকলে দেখান না না এটা ঠিক পছন্দ হচ্ছে না একটু ছোটোর উপরে দেখান একটু বাউটির মতো একটু বাউটি আচ্ছা আচ্ছা ওটা দেখান ওটা